হ্যাঁ আমি নিশ্চয়ই কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আমার যুক্ত ওতপ্রোতভাবে যুক্ত আছি যেমন যার সঙ্গে আমি ছাত্র রাজনীতি থেকে যাকে আমি দেখে আসছি এই তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে দেখে আসছি তিনি আমাদের আজকের বিধায়ক সুশান্ত মাহাতো মহাশয় তার সঙ্গে যে বেড়ে ওঠা আমাদের সেটা কিন্তু একজন সম্পর্ক বিধায়ক বা একজন তৃণমূলের যে কোনো একজন মানুষের সেরকম নয় দাদা ভাইয়ের মতন সম্পর্ক আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা একজন সত্যি দাদা ভাইয়ের মতন সম্পর্ক আমার সঙ্গে গড়ে উঠেছে এই রাজনৈতিক নেতার যার তুলনা সত্যি মানে বলা যায় না যার কথা আমরা দেখেছি যাকে আমরা নিজের সামনে থেকে দেখেছি তার সততা কতটা তার সততা যে কতখানি সেটা কিন্তু আমাদিগকে সত্যি সেরকমভাবে প্রভাবিত করেছে তাই আজ আমি ওই রাজনৈতিক নেতার সম্বন্ধে কিছু বলে গেলাম